যদি বিনোদনের কথাই বলেন তো হ্যাঁ অবশ্যই বিনোদন সবাইয়ের ক্ষেত্রে দরকার তো আমিও বিনোদনের সাথে জড়িত আছি দেখুন সারা সপ্তাহ কাজ করে সব মানুষরা একঘেয়ে তো হয়ে যায় তো বিনোদনের খুবই প্রয়োজন তো সারা সপ্তাহে কাজ করে বন্ধুদের সাথে একদিন সময় বার করে সিনেমা দেখতে যাই এবং হয়তো একটু নদীর ধারে ঘুরতে গেলাম আড্ডা দিলাম এই টুকিটাকি আর হয়তো কোনো কিছু কেনাকাটি করলাম করে বাড়ি এলাম